আমি বিদ্যুতের স বিপদ সম্পর্কে সচেতন খুবই কেননা যখন খুব বেশি মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় তখন অনেক সময় অনেক রকম বিপদ হয় তো বাজ পড়ে যায় সেই সময় যদি এ বিদ্যুৎ ঘরে চালানো থাকে সেইগুলো অনেক সময় পুড়ে যায় যেমন ফ্যান ফ্রিজ এইগুলো ওই জন্য আমি সব সময় কী করি যখনই বিদ্যুৎ চমকাতে আকাশে শুরু হয় তখনই আমি নীচে গিয়ে আমি বিদ্যুতের যে মেন লাইন সেটা আমি নামিয়ে দিই সেটা আমি কক্ষনোই তুলে রাখি না তাতে করে হয় তো বিদ্যুৎ আছে অথচ আমরা পাখার হাওয়া খেতে পারছি না অসুবিধা হয় তবু কিন্তু আমি এই সচেতনটাটা অবলম্বন করি আর বিদ্যুতের অনেক সময় দেখেছি যে হয়তো বাড়ির পাশাপাশি কোনো বড়ো গাছ আছে গাছের ডালগুলো গিয়ে রাস্তার কোনও বিদ্যুতের তারে গিয়ে ঠেকছে আমি সব সময় তখনই চেষ্টা করি নিজে গিয়ে পৌরসভায় খবর দিতে যে ওর থেকে একটা হয়তো শর্ট সার্কিট হয়ে যাবে বা কিছু আমি স নিজে যেতে পারলে নিজে গিয়ে পৌরসভাতে খবর দিই নাহলেও কোনও কাউকে বলেও এটার ব্যবস্থা নিই যে গিয়ে এটার খবর দাও এটার ব্যবস্থা করো বা ফোন করে আমি খবর দিই যে এগুলো ঠিক না আবার যেমন এই কোনও যদি আমার দেখেছি যে আমার বাড়িতে বিদ্যুতের লাইনের কোনও তার একটুখানি পুরোনো হয়েছে মনে হচ্ছে যে এটার থেকে বিপদ হতে পারে যে এটার হয়তো কোনো কিছু বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে সেটা খরচ হোক তবুও আমি আগে মিস্ত্রি ডেকে ওই তারটা আমি ঠিক করার ব্যবস্থা করি আর কখনও ভিজে হাতে আমি কোনও সুইচ বোর্ডে হাত দিই না সব সময় শুকনো হাত হাত ভালো করে মুছে শুকনো করে তারপরেই হাত দিই আর যদি আমি বিদ্যুতের কোনও কাজ করি বাড়িতে যেগুলো সাধারণত নিজেরা পারি করতে সেগুলোও যদি করি আমি সব সময় কোনো কাঠের জিনিসের ওপরে দাঁড়িয়ে তারপরেই করি